আমি এই টাউন চন্দ্রকোণা থেকে বলছি দাদা এটা কলকাতা বড়বাজার তো হ্যাঁ আমি টাউন চন্দ্রকোণা থেকে বলছি হ্যাঁ আমি যে এদিক ওদিক কাপড়চোপড় বা গামছা বেচি এইসব নিয়েই মানে আমি রাধা মন্দিরে যেতাম আর আপনার কাছে তো একবার গেছলাম মাল নিয়ে কিন্তু রেটটা একটু তফাৎ হয়ে যাচ্ছে অনেকটা দূরত্ব তো আপনার ট্রেনে আবার আমি এই গড়বেতা টড়বেতা রসকুণ্ডু এসব লাইনে আমি একটু করি আর কি

রেটটা মোটামুটি পঞ্চাশ ষাট হয়ে যাচ্ছে তাতে কিছু কমানো যেতে পারে তাহলে মালটা চালানো যাবে মাল বলতে বেডশিট আছে ধরুন ইয়ে বেডশিট যেটা ছয় সাত কি সেটিং বেডশিট বোম্বে স্টাইল হ্যাঁ এগুলো একটু রেটগুলো ধরুন ওই সাড়ে তিনশো চারশো সাড়ে চারশোর মধ্যে আসবে হ্যাঁ দু তিনরকম কোয়ালিটির মধ্যে আর যেটা এমনি চালু চালু যেটা সেটা হচ্ছে ওই একশো নব্বই কি দুশো পঁচিশ কুড়ি দশের মধ্যে যে মালটা আছে সেটাও মানে কিছু ঘুরিয়ে ভ্যারাইটি দরকার আর কি আমার তাহলে ওই মানে আমাদের সুবিধা হয় এখানে পল্লীগ্রাম তো পাড়া ঘুরে ঘুরে বিক্রি করি

হ্যাঁ মানে পুজোর সময় একটু রেট ছিলো হ্যাঁ পুজোর সময়ে একটু রেট ছিলো আর আর আর ইয়ে টাঙ্গাইল বা ওই জামদানি এগুলোর এখন রেট কি আগের দামই আছে না এখন একটু কমেছে যেটা ওই হ্যাঁ আমিই মোটামুটি ধরুন ষাট হাজার টাকার মাল তুলব না আমি আমি তো এতদূর থেকে যাব এবারে ধরুন বাস খরচা স্টেয়ারিং খরচা মুটে ভাড়া সমস্ত সব কিছু দিয়ে তো আমাকে পোষাতে হবে এরকম একটা রেট ঠিক করে যদি বলেন তাহলে গিয়ে আনব আর কি মালটা হ্যাঁ টাঙ্গাইল চাইছি টাঙ্গাইলের রেট চাইছি ধরুন না মোটামুটি পাঁচশো সাড়ে পাঁচশো কেনা পড়বে হ্যাঁ না না ওটা ওটা পুজোর সময়েই পুজোর সময়ে ছশো পঁচিশ কুড়ি উঠেছিলো সেটা ওই সাড়ে পাঁচশো নেমে নেমেছে দামটা এখানে সব শুনছি যে ওইভাবে পাচ্ছে আমি আমার তো তোলা ছিলো কাজেই সেই দামটা আমার একটু অসুবিধা হচ্ছে দিতে তো ওটাই আমি জানতে চাইছি যে কমেছে কি না কেননা আমাকে মাঝে মাঝে পাড়াতে সেলও চায় আমি তো বারো মাস ফেরি করি সবাই বলে দোকানে সেল দিচ্ছে তুমি পাড়ায় কেন সেল দেবে না হ্যাঁ আমাকেও কিছু কনসেশান করে ছাড়তে হয় আর কি আমি যাব মানে ওই দু তিন দুদিন বাদে টাকাটা আমার একটু ইয়ে আছে আজকে ধরুন না রবিবার ব্যাংক বন্ধ এই করে খুলে যেতে হবে